আমার জীবিকা বিদ্যুতের ওপরে নির্ভর আমার নির্ভর করি আমার কারেন্ট যখন বিদ্যুতের ওপর বিদ্যুৎ চলে যাওয়ার গেল পরে আমাদের বাড়ি অন্ধকার হয়ে যায় অন্ধকার হয়ে যাওয়ার পরে আমরা মোমবাতি জ্বালাই আমাদের মোমবাতি জ্বালানোর পরে আমরা ও মালপত্র দেখানোর জন্যে জ কাজকর্ম করার জন্যে আমাদের খুব অসুবিধা হয়ে যায় আমরা এই ঘর থেকে ও ঘর যাওয়ার জন্যে খুব অসুবিধা হয়ে যায় অসুবিধার জন্যে আমরা চার্জার জ্বালাই চার্জার জ্বালানো আমাদের আশে আশেপাশে সবার ইনভার্টার আছে আমার ইনভার্টার নেই আমি তাই চার্জার জ্বালিয়ে আমি কাজকর্ম করি